আমাদের এখানে যে জনগোষ্ঠীরা বসবাস করে তাদের সঙ্গে আমাদের

নেই বললেই চলে ওরা টুসু নাচ করে নানা রকম পর্ব করে ওদের ভাষার সঙ্গে আমাদের ভাষারও অনেক অমিল থাকে ওরা বিভিন্ন উৎসবে যে নাচ করে সেগুলো দেখার মতো কিন্তু আমাদের ওই সব ওরকম সংস্কৃতি নেই আমাদের পুজোআর্চা হয় দুর্গা পুজো হয় কালী পুজো হয় কিন্তু ওদের এই সব নেই ওরা লক্ষ্মী পুজোটা করে আর ওদের যা নাচের স্টেপ ওগুলো দেখার মতো আদিবাসী ব্যক্তিরা একসঙ্গে মিলিত হয়ে শিকার করে একটু ঝলাসানো মাংস খেতে অভ্যস্ত ওরা

বিবাহের অনুষ্ঠানও অন্য রকম ওটা আমাদের সঙ্গে মেলে না